আমি অনেক মানুষের জন্য একবার রান্না করেছিলাম সেই উপলক্ষ্যটা ছিল আমাদের বাড়ির পুজোতে সেই পুজোতে আমাদের বাড়িতে রান্না হয়েছিলো তখন অনেক মানুষজন এসেছিলো তাদের জন্য আমি রান্না করেছিলাম ভাত আর আলুপোস্ত চিকেন কষা ডাল চাটনি ওটা অনেক মানুষ ছিল প্রায় ধরতে পারেন ষাট সত্তরজন মানুষ তাদের খাওয়ানার জন্য আনাজ কাটা থেকে রান্না করা মশলা বাটা সব আমি একাই করেছিলাম সেদিন আর খাইয়ে দাইয়ে খুব আনন্দও পেয়েছিলাম মনে হয়েছিলো যে আমি সবার জন্য করতে পারবো ওই অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছিলো আর রান্না হেল্প সবসময় অনেকেই করে কিন্তু সেইদিন আমার পাশে কেউ ছিল না কারণ সবাই পুজোর উপকরণে ব্যস্ত ছিল বললো যে তুমি কি রান্নাটা করতে পারবে আমি বললাম হ্যাঁ পারবো না কেন আমি একাই করবো আজকে রান্নাটা তখন মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাঁধতে শুরু করলাম পুজো মণ্ডপে তো বিভিন্নজন মানুষকে দরকার হয় তখন আমি ভাবলাম আমার যেহেতু এটা আমি ভালো পারবো তাহলে এটাই করে নি তখন আমি সবাইকে খাইয়েছিলাম আর এটা প্রথমেই মানে গ্যাস দিয়ে শুরু করেছিলাম গ্যাসেই রান্নাবান্না করেছিলাম খুব সুস্বাদু হয়েছিলো খাবারগুলো মানুষজন বলেছিলেন